কোনো বড়ো বা বিদ্যমান গাছপালা থেকে যদি আমি আরও অনেক বেশি উদ্ভিদ উৎপন্ন করতে চাই তাহলে আমি তাকে কলম বা বিভিন্ন যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চারা কলম উৎপন্ন করার পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আমি ব্যবহার করবো যেমন কিছু গাছের ডাল থেকে বা গাছের শিকড় থেকে আরও ছোটো ছোটো বাচ্চা গাছের উৎপন্ন করা যায় যাদেরকে চারা কলম বলা হয় এই চারাগুলি চারা কলমগুলি রোপণের পর আবার সেই ছোট্ট ছোটো চারা কলম থেকে বড়ো বড়ো গাছ হয়ে ওঠে এই চারাগুলো চারা চারা কলমগুলো যথেষ্ট সার এবং রাসায়নিক সার এবং বিভিন্ন জল প্রদানের পর বড়ো হয়ে উঠবে এই কৌশল ব্যবহার করেই আমি অনেক অনেক চারা গাছ উৎপন্ন করতে পারবো তারপরে এই চারা গাছগুলি আমার বাগানে একটা নির্দিষ্ট দিকে লাগাবো অথবা আমি ওই চারা গাছ চারা কলমগুলি ব্যবহার করে বাজারে বিক্রিও করতে পারি যার থেকে যথেষ্ট অর্থও উৎপন্ন হতে থাকবে